দাদা আপনি রোহন মিল্ক শপ থেকে বলছেন আমি আপনার নামটা ওই ফেসবুক থেকে পেয়েছিলাম যে আপনারা দুধ বিক্রি করেন মানে সুলভ মূল্যে এবং খাঁটি দুধ পাওয়া যায় এবারে আমার একটু দুধ দরকার বলতে পনেরো লিটারের মতো দুধ লাগবে যে কোন কোন কোম্পানির দুধ লাগেন রাখেন আর কি

আমি এমনি দেশি দুধ হলে খুব ভালো হয় দেশি গাইয়ের যেইটা বলে হ্যালো আচ্ছা আমুল আর রেড কাউয়েরটা হবে কি পনেরো লিটার ধরুন এক ড্রামই হয়ে যাবে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা এবারে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আজকে আছে আর কি সেই জন্য পায়েসের জন্য আজকে দুধ নেব ও রেটটা তো অনেকটাই বেশি বলছেন না এটাই আর কি হুম হুম হ্যাঁ ভালো জিনিসের পাওয়া যাবে নেওয়ার জন্যেই তো আপনাদের ওখানে ফোন করেছি সব জায়গায় তো ভেজাল দুধে ভর্তি এখন হুম আচ্ছা দেখুন আমি তো আর দুধ দেখে চিনতে পারব না বা দুধের পরিমাণ বা কতটা কী রয়েছে আমি তো দেখে বলতে পারব না আপনারা বিশ্বাস দিতে হবে তো সেটাই নেব এবারে রান্নার সময় বোঝা যাবে যে সেটা কতটা অরিজিনাল দুধ আছে কতটা ভেজাল দেওয়া আছে আর কি আচ্ছা আমি তাই না হলে একদিন দেখা করে আসবো আর অ্যাডভান্স সাথে কিছু দিতে হয় না কি হ্যাঁ সে নিশ্চয় আপনাকে তো বলতে হবে এতটা দুধ আপনিও হঠাৎ করে দিতে পারবেন না আমি সেটা জানিয়ে দেবো আর আমি গেলে ওখানে অনলাইন পেমেন্ট করা যায় না আগে ঠিক আছে দাদা ঠিক আছে রাখছি তাহলে আমি গিয়েই দেখা দেখা করে আসবো আর কি হুম হুম ঠিক আছে